হ্যাঁ বাসন্তীদি কালকে তাহলে রঘুনাথপুরে আসছেন তো স্যানিটেশনের কাজ করতে হ্যাঁ আমি যাচ্ছি কিন্তু একটা জিনিস ভাবছিলাম বুঝলেন আরে আমাদের যে পারিশ্রমিকটা দিচ্ছে সেটা খুব কম আরে বলুন তো চারিদিকে এত ময়লা আবর্জনা পরিষ্কার করছি এতকিছু করছি তার জন্য মাত্র কেউ পাঁচশো টাকা রোজ দিলে কেউ যায় তাহলে কী করা যায় বলুন তো ওদেরকে হ্যাঁ ভাবছি তাই কিন্তু এখন ছাড়লেও সমস্যা এবার হ্যাঁ আর একটা মাস আমিও দেখবো এই কাজটা করব যদি পারিশ্রমিক না বাড়ায় তাহলে আমাদের উপরে জানাতে হবে কারণ এটা সরকারি কাজ সরকার তো নিশ্চয়ই পারিশ্রমিক কম দেবে না এরা নিশ্চয়ই মাঝে থেকে এরা টাকা মেরে নিচ্ছে হ্যাঁ উপরে বলতে হবে সেটাই হ্যাঁ আর এই যে চারিদিকে ডেঙ্গুর জন্য যে স্প্রেগুলো করছে মশা মারার জন্য সেই স্প্রেগুলো ঠিক ঠাক করে খারাপ হয়ে গেলে ঠিক ঠাক সারিয়ে দিচ্ছে না আমাদের কে ঠিক মত টাকা দিচ্ছে না এরকম করলে কী করে হবে মাস্ক দিতে হবে আমাদের কে কাপড় জড়িয়ে কাজ করতে হচ্ছে সেটাই এবারে ভাবছি উপরে জানাবো এবারে ভাবছি উপরে জানাবো এখন দেখি ওনারা কী করে সবাই মিলে জানানো হবে ঠিক আছে পারিশ্রমিক না দিলে আমরা আর কাজ করব না কাজ ছেড়ে দেব ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে কালকে এসো দেখা হবে রাখছি